উত্তর ভারত দক্ষিণ ভারতের মধ্যে পার্থক্যগুলি হলো ভাষা উত্তর ভারতে সাধারণত বাংলা ভাষায় কথা বলে দক্ষিণ ভারতে তেলেগু তামিল ভাষায় কথা বলে খাদ্য দক্ষিণ ভারতে সবসময় টকজাতীয় খাদ্য ইডলি ধোসা এসব চলতে থাকে দক্ষিণ ভারতে আর উত্তর ভারতে সবসময় বাঙালি খাদ্য ডাল ভাত মাছ রুটি চলতে থাকে পোশাক উত্তর ভারতে মেয়েরা সাধারণত শাড়ি পরে আর দক্ষিণ ভারতের মেয়েরা শাড়িটা পরে ধুতির মতোন করে আর ছেলেরা পরে ধুতিকে লুঙ্গির মতোন করে পরতে থাকে আর সুযোগ এখানকার মানুষ দক্ষিণ ভারতের সবসময় কলকারখানা কাজের সুযোগ কম উত্তর ভারতে কলকারখানা আছে তাই কাজের সুযোগটাও বেশী